আমাদের পুরুলিয়া জেলায় বেশ কিছু দাতব্য সংস্থা বা স্থানীয় সম্প্রদায় এবং সংগঠন রয়েছেন যারা পুরুলিয়ার মানুষের জন্য বেশ কিছু কাজ করে চলেছে তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি সংস্থার হল পুরুলিয়া ফাউন্ডেশান আমাদের প্রিয় পুরুলিয়া প্রতিজ্ঞা ফাউন্ডেশান পাশে আছে পুরুলিয়া এছাড়াও আরও অনেক সংস্থা রয়েছে যারা পুরুলিয়ার জনগন সাধারণ মানুষের জন্য কাজ করেন তারা কোন কোন বিষয়গুলিকে বা কোন কোন কারণগুলিকে সমর্থন করেন এ বিষয়ে বলতে গেলে বলতে হয় আমাদের পুরুলিয়া যেহেতু একটি পিছিয়ে পরা জেলা এখানে নারী শিক্ষা এবং শিশু শিক্ষার হার অতি মাত্রায় কম তাই এই সংস্থাগুলো মূলত চেষ্টা করে শিশুদের এবং নারীদের উন্নতির বিষয়ে এছাড়াও অর্থনৈতিক দিক থেকেও যেহেতু পুরুলিয়া একটি পিছিয়ে পরা জেলা তাই এখানের যে সমস্ত মানুষ অর্থনৈতিকভাবে শিক্ষা সুযোগ পাচ্ছে না তাদের জন্য এই সংস্থাগুলো কাজ করে থাকে এরা সাধারণত গ্রামাঞ্চলে যে শিশু শিশুদের শিক্ষা প্রদান করার শিক্ষার সামগ্রী প্রদান করার বই খাতা পেনসিল স্লেট চক এইসমস্ত প্রদান করে তাছাড়া নারীদের কল্যানের জন্য আমাদের যেটি একটি অত্যন্ত প্রয়োজনীয় জিনিস যেমন হচ্ছে আমাদের যে মাসিক চলাকালীন মেয়েদের যে স্যানিটারি প্যাডের প্রয়োজন হয় এই এই ধরনের জিনিসও কিন্তু এই সংস্থাগুলো বিতরণ করে থাকে এরপর আসছে যে তারা সম্প্রদায়ের মধ্যে কীভাবে ইতিবাচক প্রভাব ফেলতে পারে অবশ্যই যেহেতু এই কাজগুলো অত্যন্ত প্রশংসনীয় কাজ তাই সমাজের মানুষও কিন্তু এই কাজগুলোকে যথেষ্ট সমর্থন করে এবং গ্রহণ করে এটি অবশ্যই ইতিবাচক প্রভাব ফেলে মানুষের ওপর কারণ যখন যেখানে মানুষ দেখতে পাচ্ছে যে তারা দরিদ্রের অভাবে তাদের বাচ্চাদের পড়াতে পারছে না বা কোনো মেয়েকে আঠেরো বছরের কম বয়সের নিচেই তার বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে কেবলমাত্র আর্থিক অনটনের জন্য সেক্ষেত্রে এই সংস্থাগুলো তাদের পাশে গিয়ে যখন দাঁড়াচ্ছে তখন মানুষ কিন্তু উপকারি হচ্ছেন তাই সমাজের দিক থেকে দেখতে গেলে সামাজিক দিক থেকে দেখতে গেলে এই সংস্থাগুলো বেশ ভালোরকম কাজ করে চলেছে মানুষের জন্য যারা কিনা নিজের বিভিন্ন প্রতিবন্ধকতা পার করেও এই কাজগুলো এই কাজগুলোর মানে এই সংস্থাগুলো থেকে সাহায্য পাচ্ছে আর গৃহহীন পরিবারের কথা যদি বলতে হয় তাহলে আমরা দেখতে পারছি যেহেতু পুরুলিয়াতে সেরমভাবে কর্ম সংস্থানের সুযোগ এখনো গড়ে ওঠেনি না আছে এখানে সেরম কলকারখানা বা অন্যান্য যে কাজের সুযোগগুলো রয়েছে সেগুলোও এখানে খুবই কম যার ফলে দেখা যাচ্ছে পুরুলিয়াবাসী অনেক মানুষ তাদের পরিবার ছেড়ে অন্য জায়গায় স্থানান্তর হচ্ছে তার ফলে কি হচ্ছে না তারা অভিভাবকহীনও হয়ে পরছে এবং গৃহহীনও হচ্ছে মানে তাদেরকে শুধুমাত্র অর্থের তাগিদে উপার্জনের তাগিদে নিজের ঘর ছেড়ে অন্য জায়গায় কাজ করতে যেতে হচ্ছে